হ্যাঁ সংস্কৃতে রঙ্গোলি মানে হচ্ছে রঙ্গোলি আমরা যেটা বলি দোলের রঙ্গোলি আমরা কালী পুজোর সময়েও কালী পুজোর সময় আমরা দিওয়ালিতে রঙ্গোলি দিই এবং দোল হোলিতেও আমরা দেবদোলের দিন অনেকে রঙ্গোলি বানাই ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাই পুজো করি সূর্যকে জল সূর্যকে জল আমরা প্রতিদিনই দিই প্রতিদিন আমাদের যে পুজো থাকে প্রতিদিন যে আমরা আমাদের নিত্য পুজো করি নিত্য পুজো করার পর আমরা সূর্যকে জল দিই কপালে কুমকুম কপালে কুমকুম তো আমরা প্রতিদিনই লাগাই হ্যাঁ কুমকুম তো আমাদের লাগাতেই হবে পবিত্র সুতো পরা হ্যাঁ পবিত্র সুতো পরানো নিয়ম আছে কারণ সেই সুতো আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করে মন্দিরে যাই আমরা অবশ্যই মন্দিরে যাই মন্দিরে যাই আমরা নিজেদের আমাদের আশেপাশে যারা আছে মানে আমার সহজন যারা আছে তারা যাতে ভালো থাকে তাদের মঙ্গল কামনার জন্য আমরা মন্দিরে যাই আমাদের মনে হয় যে হ্যাঁ মন্দিরে গেলে তার নামে সেই পুজোটা দিলে হয়তো সে ভালো থাকবে বা তার কোনো কাজের জন্য আমাদের নিজেদের কোনো কাজের জন্য সেটা যাওয়া যাই হ্যাঁ দরগাতেও যাই আমরা দরগাতে যাওয়া মানে দরগা মন্দির রোজা এই জাতীয় জিনিসগুলো হচ্ছে সমস্ত ধর্মীয় আচরণের মধ্যেই আচার অনুষ্ঠানের মধ্যেই পড়ে এক একজন এক একভাবে ভগবানকে ডাকে আমি একভাবে ডাকি যে রোজা করে সে আর একভাবে ডাকে যে দরগায় যায় সে আর একভাবে ডাকে কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা একটাই ভগবানের কাছে প্রার্থনা করা আমরা যাতে ভালো থাকি এবং আমাদের পরিবেশ আশেপাশের মানুষ সবাই যাতে ভালো থাকে এবং সেই আচার অনুষ্ঠানগুলোকে গুরুত্ব দেয় সবাই সবার মতন করে গুরুত্ব দেয় এটাই বলতে পারি